অবশ্যই শিক্ষায় খেলাধুলার ভূমিকা আছে কারণ খেলাধুলা করলে মানুষের মেন্টালি শিথিল হয় এবং খেলাধুলা করলে মানুষের মনটা শান্ত হয় এবং পড়াশোনাও ভালো হয় মানে খেলাধুলার পরে মানুষের মাইন্ডটা চেঞ্জ হয় এবং পড়াশোনা পড়াশোনা করতে খুব ভালো লাগে জীবন দক্ষতা বিকাশে এতো সাহায্য সাহায্য করে এবং শৃঙ্খলাপরায়ন হয় স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে খেলাধুলায় শক্তি অর্জন হয় আর খেলাধুলা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ আছে শিক্ষা যেমন মানুষের গুরুত্ব গুরুত্ব আছে যেমন সে খেলাধুলাও গুরুত্ব আছে কারণ একে অপরের সঙ্গে জড়িত কিন্তু যেমন হচ্ছে পড়াশোনা করতে হয় ভালো এবংম খেলাধুলাও ঠিক ঠাক করে করতে হয়